আমি পুরুলিয়া রেল স্টেশন থেকে বিগবাজার যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম এবং আমি গত পঁয়তিরিশ মিনিট ধরে অপেক্ষা করছি এবং সেই ক্যাবটি এসে পৌঁছায়নি তার জন্য আমি ক্যাব এজেন্সিকে ফোন করে ক্যান্সেল করতে চাই